আমার মা বাবা সব সময় চেয়ে এসেছেন আমি রান্নাকে শখ হিসাবে গ্রহণ করি কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি এবং আমি রান্নাও খুব ভালো করি আমার বাবা আমার শ্বশুরমশাই আমার বাড়ির সকলেই চায় যে আমি ওই রান্নাগুলি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিই বা যে কোনো কোথাও প্রতিযোগিতা করলে অংশগ্রহণ করি কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়ে উঠে নি যার ফলে আমার বাবা মা বিভিন্ন জায়গায় যদি কোথাও শোনে যে আজ এইখানে এরকম অনুষ্ঠান হচ্ছে বা আজ এইখানে রান্নার কোনো কোনো অনুষ্ঠান রয়েছে তখনই কিন্তু তারা চেষ্টা করে যে আমাকে সেখানে নিয়ে যাওয়ার এবং আমি আমার বাবার সঙ্গেই কিন্তু বেশিরভাগ বিভিন্ন জায়গা যেয়ে থাকি যদি কোনো কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় তখন কিন্তু আমি আমার বাবার সঙ্গেই গিয়ে সেইখানে সেই রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং আমি রান্না করতে খুব ভালোবাসার কারণে আমি রান্নাটাকেও আমার জীবনের পেশা বা শখ হিসাবে গহণ করতে চাই কারণ রান্না করাটাও একটা আর্ট রান্না করাটার মাধ্যমে অনেক ভালোবাসা থাকে রান্নাটা করব বললেই করা যায় সেটা কিন্তু সম্ভব নয় রান্নার মধ্যও কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে যেটা কিন্তু আমি খুব ভালবেসেই রান্নাটা করার চেষ্টা করি